আচ্ছা আমার যদি প্রিয় বই বলতেই হয় তার মধ্যে সবথেকে যেটা আমি সবথেকে আমার প্রিয় বই তার সেটি হলো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি এই বইটির গল্প সম্পর্কে বলতে গেলে অনেকটাই বলতে হয় যেহেতু গল্পটা অনেকটাই বড় যেটা প্রথমত যেটা গল্প হলো যে তখনকার দিনে মেয়েদেরকে জোর করে বিয়ে দেওয়া দে দিয়ে দেওয়া হতো তাদের নিজেদের কোনো স্বাধীনতা ছিল না তারা পড়াশোনা করতে চাইলেও করতে পারত না এমনকি প্রথম প্রতিশ্রুতি যেটা একটা প্রধান চরিত্র ছিলেন যিনি সত্যবতী তিনি ছিলেন খুবই শিক্ষিত একটি মেয়ে এবং সে নিজে নিজে পড়াশোনা করতে চেয়েছিলেন এবং তার যে ছেলে মেয়ে ছিল তিনিও তাদের পড়াতে চেয়েছিলেন কিন্তু তার অমতেই তার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তার থেকে কোনো তার কোনো কথাই শোনা হয় না এর ফলে সমস্যা হয় তিনি সংসার ছেড়ে চলে যান তার যে স্বামী ছিল নবকুমার তিনি তার সঙ্গে সহমত হননি তিনি তাকে ছেড়েই থাকতেন তো এখানে যেটা থেকে আমি শিখেছি সেটা হলো আমি আমার নিজের সিদ্ধান্ত থেকে বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না এবং কারোর অধিকার নেই আমার উপরে এটা নিয়ে জোর করার